আমার মাতৃভাষা বাংলা এবং আমার রাজ্যের প্রধান ভাষাও বাংলা তাই ভাষাগত দিক থেকে বাংলা ভাষায় গুরুত্ব আমাদের রাজ্যে অন্যান্য সব ভাষার থেকে অনেক বেশি এই রাজ্যে সমস্ত সরকারি স্থানে বাংলা ভাষাই ব্যবহার করা হয় বিদ্যালয় উচ্চবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতেও বাংলা ভাষাতে পঠন পাঠন করানো হয় বাংলা ভাষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ও গবেষণা করার সমস্ত ব্যবস্থাই আমাদের রাজ্যে রয়েছে আমার রাজ্যে যেহেতু বেশিরভাগ বাঙালি তাই সাংস্কৃতিক যেকোনও অনুষ্ঠানেই বা যেকোনও সংগঠনের ক্ষেত্রেও বাংলাভাষা সব থেকে এগিয়ে থাকে